পুরুলিয়া জেলায় অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে অন্যতম হল জগন্নাথ কিশোর কলেজ সিধু কানু বিশ্ববিদ্যালয় নিস্তরিণী কলেজ পুরুলিয়া জেলা উচ্চ বিদ্যালয় শান্তময়ী উচ্চ বালিকা বিদ্যালয় চিত্তরঞ্জন উচ্চ বালিকা বিদ্যালয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মোটামুটি সব বিষয়েই আমারা শিক্ষা পেয়ে থাকি তাছাড়াও পুরুলিয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়ারও সুযোগ আছে সরকারি বিদ্যালয়গুলিতে খুব বেশি বেতন নয় সর্বস্তরের ছাত্রছাত্রীরা এখানে পড়াশুনা করার সুযোগ পেয়ে থাকে